আমাদের এখানে কিছু বছর আগে একটি কাজ এসেছিলো ঐতিহ্যবাহী পোশাক তৈরি করার চেষ্টা করেছিলাম আমি সেই সময় ওই কাজ দিয়েই কাঁথা স্টিচ কাজ সেই কাঁথাটা অনেক শাড়ির মতো বারো হাত লম্বা ছিল সেটি সুঁই দিয়ে আর উল দিয়ে সেলাই করতে হতো সেটা পুরো কমপ্লিট করতে প্রায় চার মাস মতো সময় লাগতো এবং সেটি অনেক সূক্ষ্ম কাজ সেটা একটুখানি মাঝখানে ভুল হয়ে গেলেই সেটা পুরোটাই বাদ দিয়ে দিতে হতো পুরো শাড়ির কাজটাই তো সেটা সাবধানের সাথে সূক্ষ্মভাবে কাজটা করতে হবে সেই কাজটা আর এটা মাথায় রাখতে হবে যে উলগুলো মাঝখানে জড়িয়ে না যেন যায় আর সেই কাজের জন্য পর্যাপ্ত পরিমাণে মজুরিও দেওয়া হতো এখানে তো সেই সময় একটা কাঁথা নিয়ে তৈরি করেছিলাম আমার সঙ্গে এক সহপাঠী ছিল তো এবার তারপরে এম্ব্রয়েডারি কাজও করেছিলাম কিছু দিন আগে তো সেটা আমি ভালো পারতাম না কারণ আমার মেশিন চালানোর হাতটা খুব একটা ভালো নয় আমি মেশিন চালাতে পারতাম না খুব ভালো ওই জন্য আমি সেই কাজটা একবার করার পরেই বাদ দিয়ে দিয়েছিলাম আমার মনে হয় যে মেশিন চা জ্বালা যারা চালাতে পারে না তাদেরকে তাদের এম্ব্রয়ডারি কাজ না করাই ভালো কারণ ওটা পুরোপুরি মেশিনের উপরে মেশিনেই করতে হয় তো সেই জন্য এম্ব্রয়ডারি কাজটা যারা ভালো খুব ভালো মেশিন চালাতে পারে তাদের জন্যই তাদের জন্যই আর কাঁথার কাজটা আমি ভালো পারি করতে আমার সঙ্গে একজন ছিল সে আর আমি মিলে করেছিলাম তো চার মাস মতো লেগেছিলো সেই কাজটা করতে তার জন্য পর্যাপ্ত মজুরিও পেয়েছিলাম আমরা